আপনি বলেছেন বিবাহের মতো বড়ো অনুষ্ঠানে জলের প্রয়োজনীয়তা বিবাহ কেন বর্তমানে এখন যে কোনো অনুষ্ঠানই হয় প্রায় একটু বড়ো অনুষ্ঠান হয় সেটা জন্মদিন বাড়ি হতে পারে অথবা অন্নপ্রাশন বাড়ি হতে পারে তবে আপনি যেহেতু বিবাহের কথা বিবাহ অনুষ্টানের কথা বলেছেন আমি একটু বলে থাকি বিবাহ অনুষ্ঠানে প্রচুর জল লাগে যেহেতু সেহেতু আমরা বিশেষ করে রান্না বান্নার কাজে টিউবঅয়েলের জল অথবা টাইম কলের জলটা আমরা ব্যবহার করে থাকি আর সবজির ধোয়ার জন্যেও আমরা কিন্তু ওই একই জল ব্যবহার করে থাকি কিন্তু বর্তমানে মানুষ এখন কিন্তু টিউবওয়েলের জল খুব একটা বেশি পান করে না সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির যে মিনারেল ওয়াটার আছে সেগুলোই ব্যবহার করে তবে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে আমরা সাধারণত বিসলেরি জাতীয় মিনারেল ওয়াটারটাকে ব্যবহার করে থাকি পরে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার জন্য যে জল লাগে সেটাও কিন্তু আমরা ওই টিউবঅয়েল অথবা টাইম কলের জলটা ব্যবহার করে থাকি সর্বশেষে বলি খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্রগুলো পড়ে সেগুলো ধোয়ার একটা ব্যাপার থাকে সেইগুলো ধোয়ার জন্যে আমরা কিন্তু আর ওই পানীয় জলটা নষ্ট করি না সেখানে পুকুর বা জলাশয়ের জলে আমরা ধুয়ে নিই ভালো করে পরে ব্যবহারের আগে আমরা কলের জল দিয়ে আবার ওটাকে পুনরায় ধুয়ে নিয়ে থাকি